হ্যাঁ আমি তরুণ প্রজন্মকে সংবাদ দেখতে উৎসাহিত করি বা আমি সংবাদ দেখতে বলি এবং খবর দেখে লাভ কী কারণ খবর দেখে অনেক দিক থেকেই লাভ আছে কারণ এ পৃথিবীর এ ভারতের আমাদের এ ভারতে পৃথিবীর মধ্যে একটি দেশ আমাদের ভারত এ ভারতের যেসব রাজ্য আছে প্রতিটা রাজ্যে প্রতিটা জেলায় যে সমস্ত ঘটনা খারাপ ঘটনা বা ভালো ঘটনা ঘটছে সেসব আমরা খবরের খবরের মাধ্যমে জানতে পারি যেমন টিভির খবরের মাধ্যমে জানতে পারি ও আমরা খবরের কাগজ যে কাগজ সংবাদ দেয় সে কাগজের মাধ্যমে আমরা জানতে পারি কোন প্লেয়ার কোন খেলোয়াড় ভালো খেলাধুলা করছে বা কোথায় দুর্ঘটনা ঘটছে কোথায় ভালো ঘটনা ঘটছে সেসব খবর আমার খবরাখবর সব জানতে পেরে যাই বাড়িতে বসেই এ খবরের কাগজের মাধ্যমে খবরের মাধ্যমে আমরা সব খবরাখবর চারিদিকের জানতে পেরে যাই